পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় রেস্তোরাঁ বলতে গেলে পুনাম হোটেল তারপরে পিটার ক্যাট মুকাম্বো ইত্যাদি এবং এর মধ্যে আন্তর্জাতিক খাবার বলতে গেলে বলা যেতে পারে বিভিন্ন রকমেরই খাবার রয়েছে ঐতিহ্যবাহী খাবার হল বিরিয়ানি রাস্তার ধারের খাবার বলতে গেলে তো সবার ফার্স্টেই মনে পড়বে ফুচকা ঝালমুড়ি রক ক্লাইম্বিং মাউন্টেন বাইকিং ট্র্যাকিং ইত্যাদি করতে আসে পর্যটকদের এই খাবারগুলো খাওয়া খুবই দরকার আর রাস্তাধারের খাবার টক ফুচকা তো পশ্চিমবঙ্গের জনপ্রিয়